কুসংস্কারগুলো আমাদের জীবনের লক্ষণ হলো কোনো কালো বিড়াল যদি মেয়েদের ডান ধার থেকে যায় সে দিনটা ভালো যায় না তার পরে কারো যদি মাথায় টিকটিকি পড়ে তার দিন খারাপ যায় এবং অলক্ষণের ভাব থাকে কোনো সাপ যদি মেয়েদের ডান দিক থেকে যায় সে দিনটাও ভালো যায় না এগুলো হচ্ছে একমাত্র কুসংস্কার অধিক রাত্রে যদি বাড়িতে কালো বিড়াল লাগে তাহলে বুঝতে হবে তার বিপদের সীমা নেই

লক্ষণ মেয়েরা হাঁটতে গেলে যদি ডান পায়ে হোঁচট লাগে তা ভাবতে হবে তার কোনো বিপদ আছে আরও যদি ডান চোখ লাফায় মেয়েদের ভাবতে হবে তারও কোনো বিপদ আছে এগুলো কুসংস্কার এই কুসংস্কারগুলো আমরা মানি কিন্তু মেনে চলি আবার কিছু কিছু কুসংস্কার এটা করতে নেই যেমন রাত্রেতে চুল ছাড়তে নেই মেয়েদের রাত্রেতে আয়না দেখতে নেই এই একটা কুসংস্কার তার পরে কোনো লক্ষণ ডান পায়ে যদি হোঁচট লাগে এটাও মেয়েদের ক্ষেত্রে কুসংস্কার আমি যদি কোনো শুভ কাজে যাই পিছন থেকে তাকে ডাকতে নেই এটাও কুসংস্কার তার পরে যেমন ডান চোখ লাফালে বলে এটাও কুসংস্কার এই ভাবে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় আমরা না মানলে সেগুলো কুসংস্কার সন্ধ্যেবেলা মেয়েদের বাইরে থাকতে নেই এগুলো কুসংস্কার তার পরে কুসংস্কার